আমি খাবার অর্ডার করার জন্য আমি একটি অটো পে তৈরি করেছিলাম সেই ওয়েবসাইটে আমার খাবার অর্ডার দেওয়ার পরই সঙ্গে সঙ্গেই টাকা পৌঁছে যেত আমি এই অর্ডারটি ক্যানসেল করতে চাই কেননা এই অর্ডারের অসুবিধাও অনেক আছে অনেক সময় খাবারও ঠিক টাইমে পাওয়া যায় না আর পয়সাও বেশি নেয় সেই কারণে আমি এই অ্যাপসটা রাখতে চাইছি না কেননা এই অ্যাপসটা রাখলে আমার কোনো লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে আমি সেই কারণেই এই নানা ধরনের অ্যাপসটি ওয়েবসাইট থেকে আমি বেরিয়ে যেতে চাই এই ওয়েবসাইট অ্যাপটি সেটিংয়ে যাব তারপর যে যে অপশানগুলি রয়েছে সেগুলিতে নিয়ে করে নিষ্ক্রিয় করে দেবো এরপর অর্ডারটি ক্যানসেল করব